সাঁতারে তো দেখুন আমরা তো সাধারণ মানুষ আমরা ঘরেই যেমন পুকুরে যেভাবে আমরা ওরকম মানে যা জামা কাপড় পরে থাকি সেইগুলো পরেই তো সাঁতার কাটি আমরা তো কোনো প্রফেশনাল নই আর আমরা কোথাও গিয়ে ওরকম মানে শিখিনি যে সাঁতার ওখানে গিয়ে সে ওইভাবে ওই যেমন আমরা দেখেছি টি ভিতে আসে কি যেখানে শেখায় আর সেখানেও দেখেছি ওই মাথায় ক্যাপ চোখে একটা চশমা দেয় আর তার পরে কানে হ্যাঁ ওগুলো দেওয়া থাকলে ভালো দেখেছি যে আঘাত হয় না কোনো কিছু যেমন কানে যেমন জল ঢুকতে পারে না হ্যাঁ তার পরে আমরা যেমন পুকুরে যে এই যে সাঁতার কাটি না ডুব দিই এ দিই এমনিতে দেখেছি চোখ লাল হয়ে যায় মানে চোখে জল ঢোকে তো আর পুকুরের জল তো মানে গ্রামেগঞ্জে পুকুরের জল তো আর কতটা এ থাকবে হ্যাঁ আর পুকুরের জল তো অত পরিষ্কার না তবু পুকুর থেকে আমরা সব কিছু শিখেছি পুকুরে স্নানটা করি সাঁতারটা কাটি আর ওই চশমা পরে বলুন ওই ক্যাপ পরে এগুলো তো আর আমাদের সাধারণ এইরকম হয় না আমরা মানে যেসব ড্রেস পরি অনেকে শাড়ি পরে অনেকে ধরুন ওই ওই চুড়িদার পরে এরকম তবে ওই ড্রেসগুলো পরলে দেখেছি হ্যাঁ শরীর একটু ভারী হয়ে যায় হ্যাঁ কিন্তু যেগুলো সুইমিং পুলে শেখানো হয় তাদের তো ড্রেস আলাদা আর সে সেখানে সেই ড্রেস তো পরে আমরা ধরুন নর্মাল ফ্যামিলি মানে বাড়িতে বিশেষ করে বাড়ির যদি পুকুর থাকে সেখানে তো ওরকমভাবে আমরা নামতে পারি না হ্যাঁ আর হ্যাঁ মনে হয় মানে যেগুলো কানে পরলে কানে যেমন জল ঢুকবে না আমাদের তো এমনিতেই এমনি সাঁতার শিখতে গেলে দেখেছি জল ঢুকে যায় হ্যাঁ বা মাঝেমাঝে কানটা কট কটকটও করে সেটা হয় কিন্তু মানে ওইভাবে তো আমরা এখানে করতে পারব না না আমরা যেমন সামন ফ্যামিলি যেমন ঘরের ভেতরে যেটা মানে বাড়ির যে পুকুর মেইন বলতে গেলে বাড়িতে যেভাবে স্নান করা হয় আমরা ওইভাবেই করে থাকি